আমাদের এলাকায় অনেক চাষি আছে যারা পশুপালন করে সেই জন্য এখানে পশুর ডাক্তারও অনেক আছে একজন ডাক্তার আছেন যিনি ঘরোয়া টিপস কিছু দেন যেমন ধরুন কোনো পশু বা প্রাণীর পাতলা পায়খানা হলে হলুদ জল বা তেঁতুল জল খাওয়াতে বলেন এবং সজনে পাতা খাওয়ালে নাকি ওশুধের ভিতরে অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে যায় যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়